আমি খড়গোপুর যাচ্ছিলাম যেতে যেতে একটা জ্যামে আটকে গেছি হঠাৎ করে আমি তখন ড্রাইভারকে জিজ্ঞেস করি দাদা এখনও কত সময় লাগবে আমার একটু তাড়া আছে আমার বাবার শরীর খুব খারাপ এক্ষুনি আমাকে বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে একটু তাড়াতাড়ি চলুন দাদা শর্ট কোন শর্টে কোন রাস্তা আছে নাকি দেখুন না একটু চলুন না ঠিক আছে ড্রাইভার দাদা বললো ঠিক আছে আমি এক্ষুনি দেখছি দিদি কোথা দিয়ে যাওয়া যায় আমি একটি শর্টে রাস্তা দিয়ে গিয়ে দেখি আমার ঠিক গন্তব্যস্থানে আমি পৌঁছতে পেরেছি